দেখুন আমরা যখন ছোট ছিলি আমাদের বাপ মায়েরা দাদু দিদিরা ঘরে বানিয়ে দিত খাবার আমাদের কিন্তু এত ইয়ে এখন যেমন বাজারহাটে এমনকি গাঁয়ের দিকেও ফুচকার দোকান এগরোলের দোকান চাউমিনের দোকান বহু রকমের দোকান হয়েছে আমাদের সময় এগুলো ছিল না আমরা যখন ছোট ছিলি তখন আমরা চিড়া মুড়ি ঘরে ছাতু দিত ঘরে বুট ভেজে দিত বাদাম ভেজে দিত মটর ভেজে দিত এইগুলো খেয়েই আমরা কিন্তু বড় হয়েছি এর বাদ দিয়েও আমরা যখন গাঁয়েগঞ্জে কাজ কার কাজে যাতি তখন কিন্তু সেগুলো আমরা খাতি কাঁচাও খাতি ভেজেও খাতি তাতে আমাদের কিন্তু সোয়াংটা বড় শক্ত ছিল যে কোনো সময় মাটি কাটার কাজ বল যা বলবে আমরা সব কিছু করে দিতে পারি কিন্তু এখনকার ছেলেমেয়ে মেয়েগুলো এরা কিন্তু এগরোল চাউমিন খেতে খেতে এদের কিন্তু আর দমই নেই এক কোদাল মাটি ওইখানে লইতে পারবেক না একটুও দাঁড়াতে পারবেক না দাঁড়াতে গেলে হেঁচড়ে গিয়েছে তো এই খাবারগুলো কিন্তু আমাদের সোয়াংটার পক্ষে ভালো লয় এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি ভালোভাবে চলতে গেলে আমাদের জীবনটাকে কিন্তু এই খাবারের ইয়েটাকে একদম অবশ্যই বদলাতে হবে এটা যদি আমরা বদলাতে না পারি সোয়াংটা তো এমন এমন রোগ অসুখে আমরা ঢুকে পড়ব যেটাতে আমাদের বহু টাকা খরচা হয়ে যাবেক তাও কিন্তু আমরা ভালো হতে পারব না তো এইজন্য আমরা কিন্তু আমাদের ঘরে ছেলেমেয়েদেরকেও বলি আমাদের পাড়াপড়শি ছেলেদেরকেও বলি যে বাবা এ খাবারগুলো খাস না ঘরে যেগুলো বাপমায়ে বানিয়ে দেবে রুটি খা দুটো চেয়ে রুটি খা যেটা পারবি যেটা শক্ত আহার হবে সেগুলো খা নয়তো টুকু ছিলকা করে দিক পিঠা করে দিক এই খাবারগুলোর যেটা দমটাই আলাদা এইসব খাবার এখন যে বাজারহাটে নানা রকমের ওষুধ দিয়ে থাকে ওই যেটা রাসায়নিক কীসব বলে বাবা তো সেইগুলো সবকিছু দিয়ে এই সস দিয়ে চোদ্দো কাণ্ড মরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কত রকমের গুঁড়ো দিয়ে যেটা জিভের জন্য ভালো সেটা কিন্তু পেটের জন্যে ভালো না আর যেটা কিন্তু পেটের জন্য ভালো সেটা হয়তো জিভে নাও ভালো হতে পারে এই জন্য আমরা আমাদের আগের দিনে পেঁপে পাকা আঞ্জির পাকা জাম পাকা এইগুলো খেয়েই আমরা বড় হয়েছি তো আমরা কিন্তু বারে বারে আমাদের কিন্তু ছেলেমেয়েদেরকে বলি যে এই বাজারের এই জিনিসগুলো খাস না বাবা বিষ খাচ্ছিস এগুলো বিষ এই কোথায় গরম নিয়ে এল তো আছে না একটা ওই ওই কী বলে ঠান্ডা জিনিস যেটা নকি কালো লাগে জলের মতন বোতলে ভরা থাকে আমরা অতসব নাম টাম জানি না ওগুলোর তো ওগুলো লোকে খায় দমে গা টা শরীরে ঠান্ডা হয়ে যায় তো বলি বাবা ওর লেবু দিয়ে চিনি দিয়ে গুড় দিয়ে সরবত করে খা না দেখবি ওর লে ভালো কাজ করবেক তো কিছু ছেলে শোনে কিছু ছেলে শোনে না তো আমরা কিন্তু চেষ্টা করছি যে ছেলেমেয়াদেরকে এই পথে আমাদের পুরনো খাবারটাকে নিয়ে আসব যাতে করে তারা সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে রোগ অসুখে যেন না আক্রান্ত হয় সেটার জন্যে আমরা চেষ্টা করছি